হ্যাঁ অবশ্যই আমরা মেয়ে মানেই আমরা রান্নার রান্নার সবকিছু করতে হবে আমাদের রেসিপি আমি দেখে করি অনেক কিছুই করি যেমন মাঝে মাঝে ফুচকা বানানোর চেষ্টা করি মাঝে মাঝে কেক বানানোর চেষ্টা করি এমন একদিন হয়েছে যে ফুচকা বানাতে গিয়ে সুজি ময়দা অনেক কিছুই নিয়েছি সেই খাবার সোডা এসব কিছু দিয়ে বানিয়েছি ফোলেনি এবং অনেক অনেক রকম হয়েছে যেসব কেক বানিয়েছি কেক বানানোর সময় কী একটা দিতে ভুলে গিয়েছিলাম সেটাও বানানো হয়নি বা অন্যান্য কোনও রেসিপি দেখলে আমার মনের মধ্যে খুব আগ্রহ হয় আগ্রহ হয় যে আমি এটা করি এটা দেখেছি ইউটিউব থেকে এটা আমি করি এটা বানাই এটা বানিয়ে আমি অন্যদেরকে দিই দিয়ে যদি বা তারা খেয়ে একটু ভালো বলে আমারও খুব ভালো লাগে এ আর যদি বা আমি মনে করি যে আমি এটা বানিয়ে আমার খুব ভালো লাগে বানাতে আমি ইউটিউব থেকে দেখি টিভিতে দেখি কোনও ভিডিওতে দেখলে আমার মনে হয় যে এটাই বানিয়ে খাই এবং অন্যদেরকে খাওয়াই আমার এটা খুব ভালো লাগে